কূপ থেকে জল বার করার প্রধান ইয়ে হচ্ছে যে নিজের কায়িক পরিশ্রম বালতি দড়ি দিয়ে জল টেনে তোলা এখন বর্তমানে বৈদ্যুতিক মোটোর বৈদ্যুতিক সরঞ্জাম এবং বুদ্ধিদের প্রচলন বেড়ে যাওয়াতে বৈদ্যুতিক মোটরই ব্যবহার করা হয় তার ফলে বৈদ্যুতিক মোটর ব্যবহার করার জন্য দরকার হচ্ছে বৈদ্যুতিক সংযোগ এবং কি পরিমাণ জল তুলবে তার ওপর নির্ভর করে মোটরের ক্ষমতা এই গুনোই মেন মানে প্রধান বস্তু যেগুনোতে সংযোগ করে জল তোলার ব্যাপারটা সমাধান করা হয়